আমি বেড়াতে গিয়েছিলাম দীঘা পুরী অযোধ্যা পাহাড় তারাপীঠ ম্যাসেঞ্জার বক্রেশ্বর নবদ্বীপ মায়াপুর দক্ষিণেশ্বর কালী বাড়ি মন্দারমণি এর মধ্যে স আম সব থেকে ভালো লেগেছে পুরীতে কারণ ওখানে মানে সমুদ্রটা খুব সুন্দর এবং অনেক দূর দূরান্ত থেকে আসা মানুষজন ওখানে আসে এবং আমাদের ভগবান ওখানে ভগবানের মন্দির যেখানে মানে সব সব অনেক সমস্যা মানুষের মনের বাসনা পূর্ণ হয় ওখানে গেলে ঐ এবা ওখানে জগন্নাথদেবের মন্দির এবং ওখানে মানে ভগবানের মন্দির থাকা কারণে ওখানে ও আমার সবচেয়ে বেশি আমার ঘোরার মধ্যে প্রিয় জায়গা হচ্ছে পুরী ওখানে অনেক কিছু দেখার আছে ওখানে সমুদ্রটাও খুব সুন্দর এবং জগন্নাথদেবের মন্দির আছে সেই জন্য আমার ওখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে